প্রিয় সাহিত্যিক যদি বলেন তাহলে প্রথমেই আসছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কারণ হচ্ছে ওনার লেখার মধ্যে একটা রোমাঞ্চ রয়েছে আমি ওই চাঁদের পাহাড় গল্পটা পড়ে খুবই মজা পেয়েছি বলি বা উপভোগ করতে পেরেছি ওই গল্পটা যখন পড়েছি তখন হচ্ছে আমি যখন গল্পটা ফার্স্ট লাইব্রেরি থেকে নিয়ে আসি তখন পাঁচ টাকা টিকিট ছিল সেই টিকিট দিয়ে নিয়ে এসেছিলাম গল্পটা নিয়ে এসে যখন পড়তে বসেছি লাস্ট পর্যন্ত যতক্ষণ না শেষ করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত মানে ওই বইটা ছেড়ে উঠতে পারিনি ওই বইটা পড়ে খুবই আমি অনুপ্রাণিত হয়েছি বইটায় একটা ঘটনা আমার সবথেকে বেশি অনুপ্রাণিত করে বলতে গেলে যেটা হচ্ছে যখন ওই পাহাড়ে বুনিপের ঘটনা ওই জায়গাটার মধ্যে আমি মানে ওটাই মজার বলতে পারেন একদিক থেকে ভয়ের ব্যাপার রয়েছে আর একদিক থেকে আলাদা একটা রোমাঞ্চ এনে দিয়েছে যেটা মানে ভাবলেই আমার সেই পরিবেশের একটা আলাদা আকর্ষণ আনে আর ওর গল্প পড়ে একটা নিজের মধ্যে কী বলবো যে কৌতূহল জাগে যে এইরকম কোনও অ্যাডভেঞ্চারে যদি সত্যিই আমরা যাওয়া যেতো উনি সত্যিই একটা গল্প লিখেছিলেন যেটা চাঁদের পাহাড় এছাড়াও অনেক গল্প রয়েছে যেগুলো ওনাকে ছোট করতে পারবো না ওনার ব্যাপারে সত্যিই খুবই ভালো লেগেছে ওই গল্পটা তা লাস্ট একটাই কথা মজার হিসেবে আপনি জিজ্ঞেস করলেন সেটা কিন্তু ওই আমার কাছে রোমাঞ্চ এবং মজা ওই গল্পের সবই সমস্ত কিছু ওখানেই পেয়েছি আমি